পশ্চিমবঙ্গ মূলত বাংলা ভাষার রাজ্য সেহেতু এ রাজ্যে রেডিওর মাধ্যমে বাংলা ভাষার সংবাদ প্রদান করা হয়ে থাকে রেডিও টেলিভিশন প্রিন্ট মিডিয়াতে চলিত বাংলা ভাষাই ব্যবহৃত হয় সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে বাংলা ভাষায় কথা বলে বুঝতে পারে জানতে পারে বোঝাতে পারে সেই ধরনের ভাষাই ব্যবহৃত হয় বাংলার অক্ষর বা বর্ণ মানুষের কাছে পরিচিত সেগুলি থেকে যে শব্দগুলি তৈরি হয় সেই শব্দগুলি সমগ্র পশ্চিমবঙ্গের মানুষের বোঝা এবং তা উপলব্ধি করা জন্য যে ভাষা দরকার ঠিক তেমনটাই ব্যবহার হয় বাংলায় ভারতবর্ষে নানা ধরনের ভাষা আছে যেমন হিন্দি তামিল তেলেগু মারাঠি অলচিকি যেখানে যেই ভাষা ব্যবহার করা হয় সেই ভাষাতেই প্রিন্ট মিডিয়া টেলিভিশন রেডিও ইত্যাদি জায়গাতে ব্যবহৃত হয় কিন্তু পশ্চিমবঙ্গে যেহেতু মানুষের প্রধান ভাষা বাংলা তাই এই রাজ্যে অন্যান্য ভাষার থেকে বাংলা ভাষাকেই প্রাধান্য দেওয়া হয় বাংলা ভাষাতেই কথাবার্তা বলে এখানে বেশিরভাগ মানুষেই বাংলা ভাষাতে বোঝান বুঝে এবং কথাও বলে তাই এখানকার রেডিও টেলিভিশন প্রিন্ট মিডিয়া যাই হোক না কেন বাংলা ভাষাই ব্যবহৃত হয় এছাড়াও খবরের কাগজ বিদ্যালয়ের বই এখানেও বাংলা ভাষা ব্যবহৃত হয় আরেকটা কথা বলতেই হয় বাংলার বিদ্যাসাগর মহাশয় বর্ণপরিচয় থেকে বাঙালির বাংলা শেখা বাংলা ধারাবাহিক পাঠ্যক্রম যেমন বর্ণমালা বর্ণপরিচয় ইত্যাদি আমাদের পাঠ্যক্রমে চলে এসেছে যার ফলে বাঙালিদের সুবিধাই হয় বাংলা ভাষায় কথা বলতে বোঝাতে এবং যেহেতু বোঝাতে বলতে সুবিধা হয় তাই রেডিও টেলিভিশন প্রিন্ট প্রিন্টের মতো মিডিয়া বাংলা ভাষাই ব্যবহার করে